পাঁচটি আন্তর্জাতিক শহর হচ্ছে এক তো হল কলকাতা শহর দ্বিতীয় হচ্ছে ব্যাঙ্গালুরু শহর তারপরে রয়েছে চেন্নাইয়ের শহর দিল্লির শহর এবং লন্ডন